হ্যাঁ আমি এমন একটা বই পড়েছি যেটা হলো আমাকে সত্যিই বুদ্ধিগতভাবে চ্যালেঞ্জের মুখোমুখিই সত্যিই ফেলেছে সেই বইটাই হলো যে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা এই বইটা ডিটেক্টিভ বই আর কি বলা যেতে পারে বলা যেতে পারে নয় ডিটেক্টিভ বইই সেই বইটা পড়ে আমি সত্যিই আমার অনেক অভিজ্ঞতাই হয়েছে যে কীভাবে এক মানে ডিটেক্টিভরা মানে গোয়েন্দা কীভাবে একজন চোর কিংবা একজন খুনিকে ধরার চেষ্টা করে প্রথমত বোঝা যায় না প্রথমত বইটা যখন পড়া হয় তখন কিন্তু বোঝাই যায় না গল্পের মধ্যে দিয়ে যখন মানে প্রবেশ করা হয় অনেকটা এগিয়ে যাওয়া যায় শেষের দিকে তখন জানা যায় যে কে আসল খুনি ধরুন একটা ফ্যামিলির মধ্যে সবাইকেই সন্দেহ করা হয় পাড়ার মধ্যে সবাইকেই সন্দেহ করা হয় যে ও হয়তো করেছে বা এ হয়তো করেছে বা না এ ও দুজনের কেউ নয় সে করেছে এটা বোঝা যায় না প্রথম অবস্থাতেই শেষের দিকে গিয়ে তখন পরিষ্কার হয়ে যায় যে না এই ব্যক্তিই খুন করেছে বা এই ব্যক্তিই চুরি করা হয়েছে সেই ব্যক্তিকে যে কীভাবে ধরা হয় কীভাবে ধরার পদ্ধতিটাকে এগোনো হয় এই যে বুদ্ধিগত দিকটা সত্যিই মানে ভাবিয়ে তুলেছে বা আমাদের অনেক শেখাও হয়েছে এবং শেখার জন্যও অনেক কিছু মানে পাওয়াও যায় এই ধরনের গল্পের বইয়ের মধ্যে দিয়ে আর সেই ধরনের গল্প যদি পড়াও হয় তো এখন অনেক অভিজ্ঞতা অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় এবং পরিবারের মধ্যেও সেই কথা আলোচনা করা হয় এবং বন্ধুদের মাধ্যমেও সেই কথাগুলোকে প্রচার করা হয় বা বলা হয় যে এই ধরনের বই পড়ো তোমারও এই অভিজ্ঞতা হবে তোমার ফ্যামিলিতে তোমার বাচ্চাদেরকে বিশেষ করে এই ধরনের গ বই গল্পের বইগুলো পড়তে বলো তারা পড়ুক তারাও শিখুক কারণ তারা তো আগামী দিনে অনেকটা পথ তাদের চলতে হবে কীভাবে তাদেরকে বুদ্ধির সঙ্গে মানে চলতে হবে বলতে হবে শিখতে হবে এগুলোকে আর কি এইভাবে